কিছু স্থানীয় শিল্প বা ব্যবসা যেগুলো হুগলি জেলার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে অন্যতম হল চামড়া শিল্প টেক্সটাইল এছাড়া আলু ব্যবসা এই ধরনের শিল্পগুলি বা ব্যবসাগুলি হুগলি জেলার জন্য খুবই দরকার যাতে হুগলি জেলা অর্থনৈতিক দিক থেকেও এগিয়ে যায় সময়ের সাথে সাথে এই শিল্প এই শিল্প বা ব্যবসাগুলি বিকশিত হচ্ছে সাধারণ মানুষদের অনুপ্রেরণায় এবং এখানকার ব্যবসায়ী সমিতির মানুষদের চেষ্টায় কারণ তারা কঠোর পরিমাণে কষ্ট করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে যাতে এই ধরনের শিল্পগুলির বিকাশ খুব তাড়াতাড়ি ঘটে এর ফলে এইখানে যে সমস্ত টেক্সটাইল বা চামড়া শিল্প বা অন্যান্য শিল্প ছোটখাটো শিল্পগুলি রয়েছে সেগুলো যাতে খুবই দ্রুতভাবে উন্নতি ঘটে তাদেরকে এই সমস্ত শিল্পগুলির উন্নতি ঘটানোর জন্য নানা ধরনের চ্যালেঞ্জ বা সুযোগের মুখোমুখি হতে হয় যেমন শিল্প ব্যবসা অর্থনৈতিক উন্নয়ন সমস্যার মধ্যে অন্যতম হল যে এখানকার মাটি খুব উর্বর না হওয়ায় যে সমস্ত মানুষজন আলু চাষ করে সেই ক্ষেত্রে মানুষ ঠিকঠাকভাবে আলুর ফলন পায় না এবং এর ফলে তারা আলু যেই ব্যবসায়ীকে বিক্রি করে তাদেরকে খুবই চড়া দামে বিক্রি করতে হয় অল্প পরিমাণ আলু কারণ তাদের যে খরচ হয়েছে সেটা তোলার জন্য এছাড়া চামড়া শিল্পের কাজ হলেও এখানে চামড়ার জিনিস প্রায় জন মানুষই কেনে না কারণ তারা চামড়ার শিল্পেতে যে সমস্ত চামড়ার জিনিসগুলো তৈরি হয় সেগুলোর দাম একটু বেশি হওয়ায় এখানকার গ্রামের মানুষেরা এগুলো টপ করে কিনতে চায় না এছাড়া নানা ধরনের সুযোগও রয়েছে সেক্ষেত্রে টেক্সটাইলের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেইগুলো খুব দ্রুত বা খুব দ্রুতভাবেই বলতে পারি যে এর এই কোম্পানিগুলোর উন্নতি ঘটছে এবং টেক্সটাইলের ডিমান্ড আরও অনেকটা ওই বেড়ে যাচ্ছে